আচ্ছা আচ্ছা দিদি আপনি তো হচ্ছে আমার সারা বছরের কাস্টমার তো যার জন্য আপনার অনুষ্ঠান আছে বাড়িতে বলছেন তো আপনি শাক সবজি ভ্যারাইটিস রাখবেন না দুই এক রকম নেবেন আচ্ছা আচ্ছা তো এখন যেহেতু শীতকাল তো মৌসুমি সবজির মধ্যে আপনি বাঁধাকপি পাচ্ছেন ফুলকপি পাচ্ছেন মূলো পাচ্ছেন গাজর বিট মটরশুঁটি টমাটম এগুলো সব পা পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার শীতকালীন সবজি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এত বড় অনুষ্ঠান করবেন তো সে তো ভালোটাই চাইবেন আর চিন্তা করতে হবে না দিদি আপনাকে একদম বাজারের এক নম্বর সবজিই আমি পাঠাব আপনার আপনার জন্য

হ্যাঁ দামের চিন্তা করতে হবে না দিদি আর আপনার একটু শুধু আমাকে একটা জিনিস করবেন আপনি লিস্টটা পাঠাবেন যে আপনার কোন জিনিসটা কত করে দরকার ধরুন বাঁধাকপি কত কেজি করে নেবেন ফুলকপি কত কেজি নেবেন এই লিস্টটা আপনি আমাকে একটু আপনার অনুষ্ঠানের সাত দিন আগে আমাকে পাঠিয়ে দেবেন ঠিক আছে দিদি হ্যাঁ তা মোটামুটি আপনার যে অনুষ্ঠানে কত লোকের আয়োজন আছে আপনার দিদি আচ্ছা দেড়শো লোকের আয়োজন তাহলে তো মোটামুটি আপনার সবজি অনেকটাই লাগবে তো আমাকে সেই বুঝে রেডি থাকতে হবে আর দিদি সবজিটা কি আপনি এসে নিয়ে যাবেন না আমি কি পাঠিয়ে দেবো কী বলুন একটু আর ঠিক আছে চিন্তা করতে হবে না আমি আপনাকে একটা ভ্যানে ঠিক করে আমার লোক দিয়ে আমি আপনার বাড়িতে যত্ন করে গুছিয়ে পাঠিয়ে দেবো ঠিক আছে দিদি আচ্ছা ঠিক আছে রাখছি